আমাদের এলাকায় মৃত্যুর প্রধান কারণ সেভাবে কখনই বলা যায় না মৃত্যু অনেক রকম কারণে হতে পারে মৃত্যুর প্রধান কারণ যদি বলা হয় এখানে আমাকে শিশুমৃত্যুর হার বা মহিলাদের মৃত্যুর কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে বলতে হবে এখানে অনেক বাচ্চারা আছে যারা গরিব যারা বস্তিতে থাকে তারা অনেক সময় অপুষ্টিজনিত কারণে মারা যায় সেক্ষেত্রে শিশুসংখ্যাটা অধিকাংশ ক্ষেত্রে কিছু কম কখনও কিছু বেশী এবং অধিকাংশ মায়েরা বা মেয়েরা যে জন্য মারা যায় বা তাদের মৃত্যু ঘটে সেটার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে হতে পারে বাড়ির ঝামেলা বা নিজস্ব কিছু অসুবিধা বা উচ্চশিক্ষা বা জ কোন সম্পর্ক বিবাহের সম্পর্ক বা প্রেমঘটিত কোন ব্যাপারের জন্য অনেকেই অনেক সময় সুইসাইড করে তো সেটা একটা মৃত্যুর পর্যায় ফেলা যেতে পারে এবং শিশুমৃত্যুর হার খুব একটা আছে বলে আমার মনে হয় না কারণ পশ্চিম বর্ধমান জেলায় আমাদের জেলা হাসপাতাল বলুন বা আমাদের এখানে সমস্ত প্রাইভেট যে হাসপাতালগুলো আছে হসপিটালগুলো আছে সেখানে যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে এবং সেটা উন্নত এবং অনেক ক্ষেত্রে এমন দেখা গেছে যে যাদের টাকাপয়সা নেই বা যারা যথেষ্ট রকমভাবে ব ব্যয় করতে পারে না তাদের ক্ষেত্রে একটু যত্নআত্তির একটু খামতি আছে বাকি কোনোরকম কোন অসুবিধা নেই